কৃষকের আত্মহত্যা এ ভাবনাটা শেয়ার করতে পারি কারণ এ আত্মহত্যা কৃষকের নেওয়া হওয়াটা তো ওটা উচিত না এটাতে নিয়ে ভাবার অনেক কিছু বিষয় আছে তো এইটাকে এড়ানোর জন্য আমাদের যে কৃষক যে ফসলটা উত্পন্ন করে তার যদি ন্যায্য় মূল্য যদি না পায় তাহলে কৃষকের তো এটা একটা হতাশাগ্রস্ত অবস্থা এটাকে নিয়ে সরকারের তো একটা সুব্যবস্থা নেওয়া উচিত কারণ যেটা সাধারণ মানুষ সবাই আর কি যেটা খেয়ে পরে আমারা বেঁচে আছি যে ভাত আর ভাতটা পেতে গেলে যেটা উত্পন্ন করা উচিত যারা করে তারাই তো কৃষক তাদেরকে এটাকে অবশ্যই দেখতে হবে যারা এরা আত্মহত্যা থেকে তারা মুক্তি পেতে পারে তাদেরকে বঞ্চনা করা উচিত নয়